হ্যাঁ কৃষিতে প্রযুক্তিগত পরিবর্তন এখন অনেকটাই দেখা যায় যেটা আগে এতো ছিলো না যেমন ধরুন আজ বেগুন চাষ করেছি তো বেগুন চাষ করেছি আমি যেখানে বেগুনে আজকে সকালবেলায় কীটনাশক দেওয়া হচ্ছে তারপরের দিনকে সকালবেলায় যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে যে গাছে বড়ো বড়ো বেগুন হয়ে গেছে যে বেগুনটা আগে একটা বেগুন গাছ থেকে পাড়লে তার ওই জৈব সার দিয়ে সে গাছ চারাকে ওই করা হতো গাছে যাতে পোকা মাকড় না লাগে তো সেই গোবর জল দেয়া হতো যেই জৈব সার আগে যে ইউ ব্যবহার করা হতো গাছেদের জন্য তো সেটা এখন হয় না সেটা নানা রকমের রাসায়নিক পক্রিয়া চলে এসেছে নানা রকম রাসায়নিক সার এসে গেছে হ্যাঁ যেটা আপনার শঙ্কর প্রজাতির হয়ে গেছে যে যেটা আপনার হাইব্রিড হয়ে গেছে একটা বেগুন আগে একটা বেগুন আপনার একশো দেড়শো দুশো গ্রাম ওজন ছিলো এখন একটা বেগুন আপনার চারশো পাঁচশো গ্রাম ওজন হয়ে যাচ্ছে যার কোনো টেস্ট নেই হ্যাঁ ফসল হয়তো আপনার বেশি হবে ওজনে আপনি বেশি পাবেন ঠিক আছে আপনি গ্লেজের দিক দিয়ে দেখতে গেলে সুন্দর ফসল হবে কিন্তু আপনি ওই যে টেস্ট পাবেন না সুস্বাদু হবে না আগে যেটা দেখতে খারাপ হয়তো আপনার ওজনে কম কিন্তু সেই জিনিস খেতে ভালো টেস্ট আছে সুস্বাদু আছে আর খাদ্য শস্যে গুণমান নিয়ন্ত্রণে প্রযুক্তির প্রভাব সত্যি খাদ্য শস্যের যে গুণগত মান সেটা এখন মানে অনেকাং মানে অনেকটাই মানে নিম্নতর হয়ে গেছে যেটা প্রযুক্তির প্রভাব বলতে এখানে কী বলবো মানে ওই যেটা আগে জৈব সার দিয়ে তৈরি হতো সেটা এখন কীটনাশক রাসায়নিক সার এই সমস্ত দিয়ে তৈরি হচ্ছে যেটা আগে ছিলো না তো সেই হিসাবে খাদ্য শস্যে গুণগতমান প্রচুর নিম্ন হয়ে গেছে আর টিকসই কৃষি বলতে এখন কৃষিদেরও কিছু করার নেই কৃষি যাদের চাষবাস নিয়ে করে খেতে হবে তো তাদের ওই ওইভাবে এখন যেটা আমি প্রাকৃতিক উপায়ে তৈরি করতে যাবো সেখানে আমার হয়তো পয়সা যে পয়সা আমি অর্থ ওর পিছনে দেবো সে টাকাটা আমার আসবে না তো সেইক্ষেত্রে এখন আমাদের ওই হাইব্রিড করে বা শঙ্কর প্রজাতির চাষ শস্য উৎপাদন করে আমার পয়সা লাভের জন্য আমাকে ওটা করতে হচ্ছে তো এইক্ষেত্রে কিছুটা আমার খাদ্য শস্যের গুণগতমান মানে নিম্নতর হয়ে গেছে